হ্যাঁ মানুষ সম্পর্কে একটা মাটির টান আছে যেমন আমারও আছে তো আমি বাড়ির আমার যে বাড়ি যেখানে তো আমি বাড়ির থেকে আমি দূরে থাকতে পারি না কারণ আমার কেমন যেন একটা টান লাগে যে মাটির বাড়ি মানে মাটির টান বলে না ঐ যে বাড়ি থেকে বাড়ির টান তো সেরকমই আমি বাইরের কাজে গেলে বা কোথাও গেলে আমার বাড়ির দিকে একটা টান থাকে যে আমাকে বাড়ি আসতে হবে তাড়াতাড়ি করে আসতে হবে এবং আমার ওইখানে আমার মন থাকে না তো এটাই বলার ছিল যে আমার বাড়িতে থাকতেই আমার খুব ভালো লাগে কোথাও গিয়ে আমার ঠিকঠাক মন টেকে না